হ্যালো কি ভাই কেমন আছিস ভালো চাষবাস চলছে আর কি ওরকম এবছর শাক চাষ করেছিলাম ওই পালং শাক লাগিয়েছিলাম কেতা শাক লাগিয়েছিলাম পোকায় খেয়ে নিচ্ছে ওষুখ দিয়েছিস ওই তো এনফরটি ওষুধ এদিকে তো জলের সমস্যা একটু আছে প্রচুর টাকা দিয়ে জল কিনতে হচ্ছে কী হবে জানি না শাক তো চাষ এবছর এবছর তো শাক রেট তো এখানে খুব কম শাক চাষ এবছর করবো না ভাবছিলাম করলাম দেখি নেক্সট বছরটা এরপরে হয়তো নাও করতে পারি শাক চাষ হয়তো বন্ধ হয়ে যেতে পারে ও খেয়ে নিচ্ছে আমারও খেয়ে নিয়েছিলো আমি আবার ওই ওষুধটা দিলাম দিতে এখন দেখছি একটু কম এখন একটু পোকাটা কম দেখছি ও ওষুধ দিতে হবে পাতাগুলো ছ্যাঁদা করে দিয়েছে যা ওষুদ দোকানে জিজ্ঞেস কর কোন ওষুধটা দিলে ভালো হবে পোকাটা কম লাগবে সবজির বাজার ওরকম আর কী মার্কেট খুব একটা ভালো নয় সবজিটা চাষ করবই না ভাবছিলাম কিন্তু কি মন গেল আবার এবছরটা শাক চাষটা করলাম আগের বছর দেখি কি হয় শাক চাষ আর নাও করতে পারি যে জলের দাম বেড়েছে অতো জল কিনে শাক চাষ করা যাবে না এরকম করে আর চাষ করা যাবে না ভাই বুঝলি এতো টাকা দিয়ে জল কিনে এইদিকে শাকের দাম কম এতে কি আর ঘর সংসার চলবে অন্য কিছু চাষ করার চিন্তা ভাবনা করছি শাক চাষ বাদ দিয়ে

তুই কি না লাগাবি শাক দেখ কি করবি ঠিক আছে রাখছি তাহলে বুঝলি ভাই